হ্যাঁ স্যার আপনি সঠিক জায়গায় ফোন করেছেন বলুন কীভাবে সাহায্য করতে পারি হুম আপনি তো আপনি কোথা দিয়ে চাইছেন আচ্ছা আপনার পরিবারে কজন থাকবেন পরিবারে ভ্রমণ করবেন না বন্ধুবান্ধব নিয়ে ভ্রমণ করবেন কজন থাকবেন বলুন আচ্ছা কজন থাকবেন

আচ্ছা তো আমরা সিস্টেমে একটু চেক করে বলছি তো আপনার এখান থেকে যে লোকেশনটা বলছেন সেখান থেকে দেখতে আচ্ছা আমরা যে জায়গাটা থেকে বলছেন দীঘা যাবেন ওখানটা থেকে দুহাজার কিলোমিটার দেখতে পাচ্ছি দীঘা তো দিয়ে সেই জন্য এর জন্য একটু খরচ বেশি পড়ে যাবে পাঁচ হাজার টাকার মতো পড়বে আপনি কি যেতে চান তাহলে এই রাইডটা আপনার জন্য বুক করে দেবো হুম বলুন দীঘাতে তো দীঘা তো সবাই বেড়াতে যায় ধরুন আপনি পরিবার নিয়ে যাচ্ছেন মানে যথেষ্ট ভালো জায়গা সেখানে সমুদ্র সৈকত রয়েছে এবং বিভিন্ন হোটেল রয়েছে এবং অনেক জিনিস নতুন দামি দামি জিনিস কেনার মতো পাবেন খাবার জিনিস পাবেন এবং অনেক কিছুই পাবেন হ্যাঁ এবারে এবারে আপনার যেমন মন যাবে আপনি যেতে চান তো বলুন সেরকম হুম হুম হুম হ্যাঁ পরিবার জন্যে পরিবারের জন্যে একবারে সঠিক দামপত্র সেখানে হ্যাঁ খুবই কম দামে পাওয়া যায় কারণ সেটা তো পর্যটক স্থান পর্যটন স্থান সেই জন্যে জিনিসপত্রের দাম খুবই কম রাখা হয় হুম যদি হ্যাঁ যদি না না টাকার জন্য কোন চিন্তা করতে হবে না ওখানে হোটেল পেয়ে যাবেন বিন্দাস সুন্দর হোটেল হোটেলে ধরুন একরাত্রি নিয়ে যাপনের পাঁচশো টাকা কি সাতশো টাকা নেয় এবারে পরিবারের জন্য ধরুন আর দুতিনটা রুম বুক করছেন সেরকম হয়তো এক দেড় হাজার টাকা করে পড়বে আপনার প্রত্যেকদিন ওটা তো এখান থেকে বলা যাবে না গিয়ে দেখতে হবে আর কী আপনার তাহলে সেখানে গিয়ে হোটেলে হোটেল সহ কি বুক করে দেবো সেখানে হোটেল বুক করতে তাহলে এক মিনিট দাঁড়ান আমি দেখছি তো আপনার বলছিলাম তিনদিন থাকতে গেলে ওখানে পাঁচ হাজার টাকার মতো পড়ে যাবে হোটেলে না গাড়ি ভাড়া আট হাজার টাকা

হোটেলে আপনি সব সবধরনের সুবিধা পারবেন আর দরকার হলে আপনি আমাদের অফিসে আসুন না আপনার বাড়ি বাড়িটার হ্যাঁ একদিন সময় করে আসুন না হলে আমি আপনাকে অনলাইনে কিছু লিঙ্ক পাঠাচ্ছি দেখুন আমাদের ওয়েবসাইটে সমস্ত কিছু দেওয়া আছে সেইটা দেখে অর্ডার বুক করুন দরকার হলে ঠিক আছে স্যার হ্যাঁ এই নাম্বারটাতেই আমাকে আপনাকে সবকিছু পাঠিয়ে দিচ্ছি আমি একটু দেখে বলুন